হ্যাঁ নমস্কার দিদি বলছি আমি আপনি হচ্ছে আমাকে চিনবেন না তো আপনার হচ্ছে ওই জগন্নাথ মন্দিরের ওখানে তো দোকানটা নাকি দর্জি দোকান তো আপনাদের ওই কালকে হচ্ছে ওদিকে একটু কাজে কাজের মাধ্যমে গিয়েছিলাম তো আপনার দর্জি দোকানটা দেখলাম আমার একটু দরকার আছে জামা প্যান্ট কাটাতে হবে আর কি আমি এখন যদি জামা কাপড় কাটাতে দিই কিছুদিনের মধ্যে কি পাব বলছি আমার একটু এমারজেন্সি ছিল আর কি আমি হচ্ছে দীঘা দীঘা বেড়াতে যাব সেই জন্য আমার নতুন জামাকাপড়ের প্রয়োজন ছিল সেই জন্য আপনাকে ফোন করছি আর কি আমার দুটো জামা লাগবে আর দুটো প্যান্ট লাগবে আচ্ছা আমার কাছে জামা প্যান্টের যে ছিট কেনা আছে সেইগুলোই ব্যবহার করতে হবে কিন্তু আচ্ছা আচ্ছা আর বলছি

না না না সেরকম কিছু যেহেতু কালকে কাজে গিয়েছিলাম আর কি কারও কাছে আলোচনা করার সময়ও পাইনি আর কি তো একটু আচ্ছা আরেকটু কম করলে হতো না কারণ আমার হচ্ছে আরও জামা প্যান্ট কাটানোর ইচ্ছে রয়েছে ওখানে আমার হচ্ছে বাবা মার জামাকাপড় প্যান্টটাও ওখানে কাটাতাম আরেকটু কম করে দেখুন না একটু বলছি হ্যাঁ বলছি টাকাটা হচ্ছে ব্যাপার না কিন্তু আপনাকে হচ্ছে যেহেতু আমরা দীঘা যাব তার আগেই জামা প্যান্টটা রেডি করে দিতে হবে আপনাকে কিন্তু দিন দশেকের মধ্যেই তৈরি করে দিতে হবে আর কি ব্যাপারটা হচ্ছে আমার এইটাই

আর বলছি আজ আজকে বিকেলে কি আপনি থাকবেন ওখানে দোকানেই আচ্ছা তাহলে আজকে বিকেলে ওদিক দিয়ে যাব আপনার সঙ্গেও কথাগুলো বলে নেব ঠিক আছে একদম ঠিক আছে তাহলে এখন রাখছি